হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমরা বাঁকুড়া ট্যুর করছি কেন আপনি যাবেন আমরা কি চার হাজার টাকা ভাড়া নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ওটা আমরা হ্যাঁ জয়পুর রিসোর্ট নিয়ে যাবো আর ওখানের আরো আশেপাশের যে মন্দিরগুলো আছে ওগুলোও নিয়ে যাবো ওটা ওটা আমরা এখানেই নিয়ে নিচ্ছি ওটা আপনাদেরকে দিতে হবে না ওটা আমরা দেবো হ্যাঁ হ্যাঁ এখনো অব্দি আমাদের একশোজন হয়েছে আমরা কী আমরা হচ্ছে দুটো ঠিক আছে ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি যদি অ্যাডভান্স কিছু দিতেন তাহলে তো ভালোই হতো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে